আসুন স্কুল ছাত্রীদের শিল্প শেখানোর জন্য আমাদের পদ্ধতির প্রয়োগ এবং এই অ্যাপ্লিকেশনটির আমরা ত্রানগত যে সমস্যার সম্মুখীন হয় সেই সম্পর্কে কথা বলি মন দৃষ্টিকোণ থেকে সমস্ত শিল্পকে চাক্ষুষ যেমন ভিজুয়াল আটিস যেমন সঙ্গীত যেমন নৃত্য এবং পলিমোডাল যেমন থিয়েটার এই ভাগ করা যায় কিন্তু এই মানে এই প্রক্রিয়া নয় সৃজনশীল কার্যকলাপ পদ্ধতি শু শুধুমাত্র একটি ব্যবহার করা হবে সংবেদনশীল সিস্টেম বিশেষ করে শিল্পীরা ছবি আঁকেন উদাহরণস্বরূপ ছন্দ প্রদর্শন করা প্রয়োজনীয় তাতে সম্পূর্ণ ভাঙাগুলির বিভিন্নকে স সঙ্গ করে বাদ্যযন্ত্র কাজ এবং সুর করার পরিবর্তিত রূপকভাবে একটি নির্দিষ্ট প্লটের করে এবং একটি সঙ্গীত রচনা তৈরি করার সময় একটি অতি সফলতা করে এছাড়াও উপলব্ধির গুলো এমনভাবে সাজানো হয়েছে যে বিভিন্ন ধরনের শিল্প প্রশ্রয় সমান্তরালভাবে বিদ্যমান থাকে উদাহরণস্বরূপ রঙ এবং শব্দের সংযুক্তির আপনি যদি বুঝতে পারেন যে প্রতিটি উপলব্ধি সিস্টেম কীভাবে কাজ করে এবং কীভাবে তারা একক অপরের সাথে যোগাযোগ করে তাহলে এই ধারনাগুলি অনেক সৃজনশীল প্রক্রিয়া প্রকাশের ভিত্তিতে হয়ে ওঠে হয়ে উঠতে পারে সৃজনশীল ক্রিয়াকলাপে তৈরি এবং বিকাশকারী মানসিক প্রক্রিয়াকারী না বুঝে একটি নির্দিষ্ট ধরনের শিল্প সেখানে অসম্ভব অনেক শিক্ষাবিদ এবং শিক্ষাগত প্রযুক্তির বিকাশকারীর একটি সত্যটি যে প্রাথমিকভাবে শিল্প অন্য যে কোনো ধরনের মতো মানুষের কার্যকলাপ আমাদের মানসিকভাবে শব্দটির পণ্য এবং এর বিপরীত নয় এটি চিন্তায় উপায় নান্দনিক এবং নৈতিক আদর্শ মডেলিং কৌশলের যা যে কোনো সৃজনশীল কলেজের সৃষ্টিকে অন্তর্নিহিত করে সাংস্কৃতিক হলো মানুষের অভিজ্ঞতা সঞ্চয় করার সবচেয়ে জটিল ব্যবস্থা যা পরিবর্তনের প্রজন্মের জন্য বিকাশে একটি পারমাত্রিক বিন্দু হিসাবে কাজ করে অন্যান্য নির্দেশ ও কৌশল এবং সর্বোচ্চ মানের নমুনার সেটি হিসেবে প্রাপ্ত বয়স্কদের সহায়তা সাংস্কৃতিক আরও করা ও শিশুদের একটি উচ্চরিত স্থল বিভক্তভাবে বিকাশের সাথে সাথে অনেক দ্রুত এবং মৌলিকভাবে ভিন্ন স্বরে জটিলতা শিল্প আয়ত্ত করার সুযোগ রয়েছে সাংস্কৃতিক অগ্রগতির প্রতিটি নতুন রাইটিংস পরিবর্তিত প্রজন্মের বিকাশের জন্য একটি ভিন্ন আদর্শের সুযোগ তৈরি করে সাংস্কৃতিক অভিজ্ঞতা এবং বিকাশ এইভাবে পারস্পরিক নির্ভরশীল স্কুল শিক্ষা ব্যবস্থায় অবহিত দেখা যায় যে শিশুদের জ্ঞান এবং সৃজনশীল ক্রিয়াকলাপে মানসিক প্রক্রিয়াগুলিকে বিবেচনা করে শিল্প সেখানে হয় এই আশায় যে ব্যক্তিগত বিকাশ অবলম্বনে প্রশিক্ষিত অনুসরণ করবে তবে শিক্ষার্থী একটি সম্পূর্ণ দল খারাপভাবে জড়িত হবে সৃজনশীল প্রক্রিয়া এবং তাদের সৃজনশীল বিকাশের ফলাফল কম হবে এটি এই কারণে যে ব্যক্তিগত অভিজ্ঞতা শিক্ষাগত প্রক্রিয়ার সাথে বিরোধীপূর্ণ এটার সাথে সম্পর্কিতভাবে যে শিল্প শিক্ষার জন্য আধুনিক ধারণা এবং প্রযুক্তিগুলি সম্পূর্ণরূপে মানসিক প্রক্রিয়া ও জ্ঞানের উপর ভিত্তি করে হওয়া উচিত এবং শিক্ষাদের পেশাদারি প্রশিক্ষণের ব্যবস্থায় জ্ঞানের একটি বড় অংশ থাকা উচিত শিল্প শিক্ষার জন্য কোনো নতুন ধারণা বা প্রযুক্তির বিকাশ করার সময় বেশ কয়েকটি মূল প্রশ্নের উত্তর দিতে হবে স্কুল শিল্পের উদ্দেশ্য কী এটি শিশুদের ব্যক্তিগত বিকাশের জন্য একটি বিকেশ বিশেষ ধরনের শিল্প ঠিক কী দেয় কোন মৌলিক মানসিক প্রক্রিয়া সৃজনশীল কার্যকলাপের অন্তর্গত স্কুল শিক্ষা কী শিক্ষণীয় উচিত ব্যক্তিগত বিকাশ এবং শিক্ষাগত ফলাফলের পরিপ্রেক্ষিত কীভাবে সবচেয়ে কার্যকারিত হবে শিল্প সেখানে হয় আমি নিশ্চিত যে শিল্প ভূমিকা একটি ভালোভাবে বোঝা তো উচিত এটি ব্যক্তিগত অভিজ্ঞতার নিম্নলিখিত উপাদানগুলির সাথে যুক্ত সংবেদনশীল সংবেদনশীল গোলকের বিকাশের সাথে উপলব্ধি এবং কল্পনা বিকাশের সাথে বুদ্ধিমান অপরেশন উন্নয়নের সঙ্গে মডেলিংয়ের এবং দক্ষতা উন্নয়নের সঙ্গে বিকৃত এবং চিন্তা ভাবনা বিকাশের সাথে নান্দনিক এবং নৈতিক এবং আদর্শে বিকাশের সাথে